পশ্চিমবঙ্গের সবচেয়ে গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠানগুলিও গুলি হলো পৌষ মাসে মা ঠাকুমারা গোবর ধান দুব্বো প্রদীপ দেয় ঠাকুর ঘরে সেখান থেকেই এসে চালকুটে পিঠে বানায় সবাই মিলে খায় আনন্দ করে আর জগন্না জগন জগন্নাথ যাত্রায় জগন্নাথের দড়ি টানে টানতে টানতে মাস টানে মাসির বাড়ি রেখে আসে জগন্নাথকে রেখে এসে প্রসাদ খায় আর বাড়ি আসার সময় পাঁপড় খেতে খেতে বাড়ি আসে সবাই আর চড়ক চড়কের আগের দিন নীলবাতি দেয় সবাই মিলে তারপরে চড়কের পরের দিন শিব দুর্গার বিয়ে দেখে যারা সন্ন্যাস নেয় তারা শিব পড়ে সবাই অনুষ্ঠান দেখে মেলা দেখে খাবার দাবার খায় আনন্দ উৎসব করে সবাই পৌষ মাসে সবাই পিঠে খায় পো ধান দুব্বো দেয় প্রদীপ দেয় জগন্নাথ যাত্রায় সবাই পাঁপড় খায় জগন্নাথ যাত্রায় মেন খাবারই তো পাঁপড়